আমরা বাঙালি তাই বাংলা ভাষায় যেসব বাউলগীতি লোকগীতি বা যাত্রা হয় সেইগুলি আমাদের সংস্কৃতি এবং এইবং আমাদের এই এই সংস্কৃতি আমাদের অনেক শিখরে পৌঁছে দিয়েছে তার জন্যে আমরা বাংলা ভাষায় প্রবাহিত হয়ে অনেক গর্বিত মনে করি